অশ্বারোহণ করার জন্য বা ঘোড়ায় চড়ার জন্য আমার প্রিয় ট্রেল বা পথ হলো যেমন উঁচু নীচু সম উঁচু নীচু সমতল ভূমি এবং ঘোড়া একটু উঁচু বা নীচু দিকে ছুটলে একটু বেশী ঝাঁকুনি হয় উঁচুর থেকে নীচুর দিকে ছুটলে বেশী ঝাঁকুনি হয় সেই ঝাঁকুনি শরীরকে আরাম দেয় এবং শরীরের বিভিন্ন ব্যায়াম হয় এবং মানসিকভাবে শান্তি তো ঘোড়ায় চড়লে পাওয়াই যায় এবং সেই শারীরিকভাবে যে ব্যায়াম হয় তাতে খুব মজা লাগে এবং আনন্দ হয় এবং আমার প্রিয় ট্রেল বলতে ওই সমতল ভূমি থেকে একটু উঁচু নীচু ভূমি উঁচু নীচু ভূমি যাওয়ার কারণ হলো মানসিক ও শারীরিকভাবে শান্তি পাওয়া যায় এবং ঘোড়ায় চড়লেও মজা তার মজাটা অন্যরকম তারপর বন জঙ্গল বন জঙ্গলের রাস্তা হলে আরও মজা কারণ বন জঙ্গলে গাছ নানা ধরণের গাছ আছে সেখানে টার্ন নিতে হয় এবং উঁচু নীচু রাস্তাতে বন জঙ্গলে যখন উঁচু নীচু জায়গা পরে তখন উঁচুর থেকে নীচুতে যাওয়ার সময় মনে হয় যেন উল্টে যাবো ওই জন্য তখন লাগামটাকে শক্ত করে ধরে থাকতে হয় তারপর নীচুর থেকে উঁচুর দিকে গেলে মনে হয় পিছন দিকে পরে যাবো তখনও লাগামটাকে শক্ত করে ধরে রাখতে হয় আবার ঘোড়া বেশী ছুটলে গাছ বন জঙ্গলে বেশী ছুটলে একটু লাগামটাকে চেপে ধরতে হয় তাহলে ঘোড়া আস্তে ছোটে এই